পশ্চিমবঙ্গের আশেপাশের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যেমন পশ্চিমবঙ্গের যে সবজি চাষটা বেশি হয় ধান চাষটাও বেশি হয় যেমন সবজি চাষের মধ্যে যেমন আলু পটল ঝিঙে চিচিঙ্গে বরবটি উচ্ছে এগুলো খুবই ভালোভাবে চাষ হয় বা তার মধ্যে আছে আশেপাশে যে দার্জিলিং যে চা আসামের যে চাগুলো হয় সেগুলো আমরা খুবই ভালো উপকৃত পাই বা ভালো আয়ও পাই এর মধ্যে আমরা যেমন পশ্চিমবঙ্গের যে আছে তোমার ভুটান নেপাল উড়িষ্যা বিহার সিকিম এদের মধ্যেও ঝাড়খন্ড এদের মধ্যেও ভালো চাষ হয় পশ্চিমবঙ্গে যেমন আমাদের এখানে নার্সারিটা খুব শোচনীয় মানে চাষটা খুব ভালো খুব মানে যোগাযোগ পয়েন্টটা বেশি হয়ে গিয়েছে ভালো হয়েছে যে নার্সারি আমরা এখান থেকে প্রচুর এখান থেকে বিদেশে বাইরে মানে ট্রান্সফার করতে পারি ভালোভাবে বা নার্সারি থেকে আমরা প্রচুর টাকাও ইনকামও করতে পারি নার্সারি বাইরেও দিতে পারি আমরা সেখান থেকেও কিছু আনার ব্যবস্থাও করতে পারি গাছগাছালিই বল অন্য কিছু এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের যে তোমার নদিয়া জেলায় যে যে চাষগুলো হয় সেগুলোও খুবই ভালো বাঁকুড়া দুর্গাপুর এগুলোও খুব চাষ খুবই ভালো হয় তাই আমরা যোগাযোগটাও করে সব ভালোভাবেও করতে পারি বা তারাও যোগাযোগ করে নিতেও পারে আমরা এইভাবে যোগাযোগ করে আমরা কাজটা এগিয়ে যেতেই পারি